আচ্ছা কী জিনিসের কথা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি কালকে চলে আসেন দশটা সাড়ে দশটার দিকে চলে আসবেন আমি চেঞ্জ করে দেব আপনাকে কোনো অসুবিধা নেই ও দুয়ে সা আমি তাও এগারোটার দিকে একবার বেরিয়ে যাই দেড়টা দেড়টার দিকে তাহলে দুটো আড়াটের দিকে আসেন দুটো আড়াটে দিকে আসলেই হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নাই পাল্টে দিবো পাল্টেয়ে দিবো

হাঁ হাঁ এক্সচেঞ্জ করা যাবে হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে একদম ভালো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর মুজাটা খুব ভালো আর কি হ্যাঁ টুপিটা সুন্দর হয়েছে ঠিক আছে এখন এইটা নিয়েছি পরে লাগলে আবার নিবো হ্যাঁ ওর তো আপনি দুটা সোয়া দুটা দুটা সোয়া দুটায় আসেন তাহলেই পাবেন আমায় এমনে হ্যাঁ আমিই থাকবো তখন এছাড়া আগে তো আপনার সে অন্য লোক থাকে তো স্টাফ থাকে তো আমি তখন থাকবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে আছে আসেন দেখে নিবেন হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ সব আছে সব আছে আপনি আসবেন এসে দেখে নিবেন ঠিক আছে ঠিক আছে